হ্যাঁ আমি গতিতে দৌড়ানোর জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন গেমিং চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছি সেটি আমার স্কুল লাইফ থেকেই শুরু যখন স্কুলে বয়সদের একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় হতো আমি তার মধ্যে অংশগ্রহণ করতাম এবং সেখানে অংশগ্রহণ কোরে বা পার্টিসিপেট করে তার একটা আনন্দই আলাদা গেমে যখন একটা পুরস্কার দেওয়া হতো দুশো মিটার দৌড়ে প্রাইস ফার্স্ট প্রাইস সেকেন্ড প্রাইস থার্ড প্রাইস বা একশো মিটার দৌড়ে ফার্স্ট প্রাইস সেকেন্ড প্রাইস সেই গেম চ্যালেঞ্জে অংশগ্রহণ করে আরও পাঁচটা আরও দশটা নিজেদের স্কুলের ছেলেদের সঙ্গে চ্যালেঞ্জ করতাম বা সেখান থেকে বাছাই করে শিক্ষকরা নিয়ে যেত অন্য স্কুলের সাথে খেলা করাতে তারপর সেখান থেকে ব্লগ স্তরে রাজ্য স্তরে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন নিয়ে আমি অংশগ্রহণ করেছি